আমার পড়া শেষ বইটি যা আমাকে সত্যি প্রভাবিত করেছিল সেটি হলো গীতাঞ্জলি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়া আমার শেষ বই শ্রী রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যে বইটা থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র পৃথিবী জুড়ে ব্যাপ্ততার পচা ব্যক্ত গীতাঞ্জলি পুস্তকটি পাণ্ডুলিপিসহ বাংলা অনেক ভাষায় পাওয়া যায় কিন্তু সেটা সেটা থেকে আমাদের বিভিন্ন রবীন্দ্রনাথের কবিতা গান যেটা আমার খুব মনে লেগেছে যেমন বিভিন্ন বিভিন্ন কবিতা বিভিন্ন গান তার মধ্যে এ এই গ্রন্থের প্রথম কয়েকটি গান পূর্বে অন্য দুটি একটি পুস্তকে প্রকাশিত হইয়াছে কিন্তু অল্প সময়ের ব্যবধানে যে সমস্ত গান পরে পরে রচিত হয়েছে তাদের পর এখন পরের পরেরগুলি হলো যেমন তার মধ্যে একটি গান হলো আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে নিজেরে করিতে গৌরবদান নিজেরেকে বলি অ করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমায় ডুবাও চোখের জলে তার মধ্যে এই রকমই আর কয়েকটি গান আছে যেমন ধরুন জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চির জনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কেউ মানা নাহি কোনো ডর সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি যেন না করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে শান্ত তোমার ছন্দ চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে এই রকম অনেক গান আমরা এই গীতাঞ্জলি পুস্তক থেকে পেয়ে থাকি রবীন্দ্রনাথ রচিত বিভিন্ন অনেক তার মধ্যে আরেকটি গান হলো তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার জননী গো গাঁথব তোমার গলার মুক্তাহার চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে তোমার বুকে শোভা পাবে আমার দুখের অলংকার এই রকমই অনেক গান আমরা গীতাঞ্জলি বইটি থেকে পেয়ে থাকি এটাই সত্যি এমন একটি বই যেটি আমার শেষ পড়া এবং আমার মনকে সত্য প্রভাবিত করেছে